নৃত্য এমনই একটা জিনিস যেটা মানুষের মনে চট করে খুশি এনে দিতে পারে একটা হালকা সময়ের মধ্যে প্রচুর পরিমাণে খুশি এনে দেয় নৃত্য কোনো কোনো ভালো ভালো অনুষ্ঠানে সবথেকে প্রথমে নৃত্য পরিবেশন হয় নৃত্য পরিবেশন থেকে সেই অনুষ্ঠানটাকে শুরু করা হয় কারণ হচ্ছে নৃত্য এমন একটা জিনিস যেটা থেকে সুখ খুবই সুখী আর ভাবে শুরু হয় জিনিসটা খুবই একটা ভালো জিনিস বললে চলে যেটা থেকে মানুষ নিজের দেহ সুস্থ পায় একটা ব্যায়ামের মতন হয় নৃত্য করাটা প্রতিটা মানুষেরই পক্ষের দরকার প্রতিটা শরীরের অঙ্গ একটা ব্যায়ামের উপর দিয়ে যাই নৃত্য এতোটাই সুখী জিনিস হচ্ছে